হ্যালো কে বলছেন বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ আমাদের এখানে মিষ্টি দইয়ের সাপ্লাই দেওয়া হয় এটা পশ্চিমবঙ্গের সেরা দোকান এখানে যে একবার মিষ্টি দই খায় বারবার ঘুরে আসে হ্যাঁ আমাদের এখানে খুব ভালোই দই সবসময় মিষ্টি দই একদম খাঁটি গরুর দুধের দই তৈরি হয় এখানে কোনো ভেজাল জিনিস কিছু নেই মানুষকে ভেজাল খাইয়ে অসুস্থ করার মতন মানসিকতা আমাদের নেই দইটা বলতে আমাদের এখানে উন্নত মানের গাভী গোরু আছে ওখান থেকে আমরা দুধ পাই সেই দুধটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নিই ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে মেরে নেওয়া হয় প্রথমে লাল করে তারপর তাতে চিনি মেশানো হয় চিনি দিয়ে আরও ভালোভাবে ফোটানো হয় তারপরে একটু এলাচ দেওয়া হয় যাতে গন্ধটা খুব ভালো থাকে খুব সুন্দর লাল রঙের আমাদের দইটার রঙটা হচ্ছে লাল পুরো খুব সুন্দর খেতেও লাগে খুব স্বাদ আছে তো মাটির খুরি নিয়ে আসা হয় ওই খুরিতে এবার ঠান্ডা করার জন্য ঢেলে দিয়ে ঠান্ডা করা হয় প্রথমে তারপরে হাত সওয়া যখন থাকে গরমটা তখন এবার একটু সাজা দেওয়া হয় দিয়ে চট আছে না ওই চটগুলোর ওপরে রেখে খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়ে রাখতে হয় তারপর দেখি যে পরের দিন বসে গেছে খুব ভালোভাবে আপনার কি কোনো লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা ককিলো লাগবে বলুন তো আচ্ছা ঠিক আছে তাহলে অসুবিধা নেই আগে কি একটু পেমেন্ট করবেন না পরে একবারে টাকা দেবেন আচ্ছা অসুবিধে নেই আপনি দেখুন জিজ্ঞাসা করে তবে এখানের মতন সেরা দোকান কোথাও পাবেন না হয়তো চারদিক খুঁজলেও পাবেন না এখানে মিষ্টি দইয়ের পুরো কারখানার মতন তৈরি করা হয় এত ভালো সুন্দর স্বাদ অন্য দোকানে পাবেন না কোনো মতেই আমার দোকানের দই কেউই দিতে পারবে না এটা আমি আপনাকে কথা দিতে পারি জোর গলায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কিছু এই নাম্বারটায় ফোন করবেন ওর জন্যই এই নাম্বারটা আমার দেওয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে